আমি একজন বাগানপ্রেমী মানুষ বাগান দেখলেই আমার মন নাচতে থাকে যখন আমি দেখি বাগানে ফুল এবং ফল দিয়ে সেজে রয়েছে তখন আমার মনে খুব আনন্দ হয় বাগানে জন্মানো ফুল দিয়ে প্রথমে আমি সে ফুলগুলোকে তুলে নিতাম এবং সেগুলোকে ফুলদানিতে রাখতাম সেগুলো নিয়ে খেলা করতাম কিন্তু পরে যখন আমি জানতে পারি যে গাছেরও প্রাণ আছে তখন থেকে আমি সেগুলিকে তোলা বন্ধ করে দিই এবং পরে আমি লক্ষ্য করি যে ফুল ফুলদানির থেকে গাছেই থে দেখতে বেশি সুন্দর লাগে তখন থেকে আমি ফুল আর তুলি না আর ফলের বাগানের কথা বলতে গেলে আমার বাড়িতে একটি আমের গাছ আছে এবং একটি পেয়ারার গাছ আছে সে আমগুলি আমাদের গ্রীষ্মকালে কাঁচা এবং পাকা অবস্থায় খাওয়া হয় গাছ থেকে আমগুলিকে পেড়ে আমি আমি আমাদের পরিবারের সকলে খায় এবং বেঁচে থাকা অংশ আমাদের আত্মীয় স্বজন এবং পাড়াতে দেওয়ার পরে অতিরিক্ত থাকলে সেগুলিকে বিক্রিও করে দেওয়া হয় এবং পেয়ারার গাছে থেকে পারা পেয়ারাগুলো আমরা এবং আমাদের প্রতিবেশীরা মিলে খাই এভাবে বাগানে ফুল এবং ফল দিয়ে সেগুলো আমরা আনন্দের সাথে গ্রহণ করি